হ্যালো আমি কি সুমনের মায়ের সঙ্গে কথা বলছি বলছি আমাদের প্রতি বছরের মতো এবছরও আমাদের একটা যে টিউশনির যে আমি সবাইকে যে পড়াই সবাইকে নিয়ে আমি একটা বাইরে যাওয়ার বাইরে যাওয়ার করছি তাহলে আপনারাও কি যাবেন সুমনের সঙ্গে সুমনকে নিয়ে এবছর আমরা মাইথন যাচ্ছি

আমরা ওই বাচ্চার আড়াইশো টাকা আর বাবা মায়ের পাঁচশো করে নিচ্ছি মোট বারোশো পঞ্চাশ একদিনের জন্য যাওয়া হবে বছরে একটা ট্যুর তো যদি যাওয়া হয় তাহলে তো বাচ্চাদেরও খুব আনন্দ হয় এবং আপনারাও অনেক আরও যে গার্জেনরা আছে সবার সঙ্গে একটা মেলামেশা হবে একটা আনন্দ হবে কথাবার্তা হবে তাতে বাচ্চাদেরও একটু মনের পরিবর্তন হবে ঠিক আছে আপনি একটু তাড়াতাড়ি জানাবেন বাবা মা দুজনেও যদি যেতে চায় চায় তাহলে দুজনে যেতে পারে যদি অসুবিধা থাকে তাহলে একজন যাবে গার্জেন একজনকে যেতে হবে বাচ্চাদের জন্য সকালে একটা টিফিন থাকবে কেক কলা ডিম আর দুপুরে মাছ মাংস দুটোরই আয়োজন থাকবে যে যেটা খাবে না যারা যাবে প্রত্যেকেরই গার্জেন বাচ্চা প্রত্যেকের জন্যই টিফিনের ব্যবস্থা থাকবে দশ তারিখে যাচ্ছি আমরা গাড়ি ওই বিনপুর থেকে ছাড়া হবে বিনপুর বিনপুর থেকে ছাড়া হবে ঝাড়গ্রামের বিনপুর থেকে ঠিক আছে